আমার কাছে একটি প্রিন্টার রয়েছে এটির অনেক কিছু নেতিবাচক দিক রয়েছে আমার মনে হয় প্রিন্টারটা এখন ব্যবহার করা করে মানুষ অনেক অলস হয়ে যাচ্ছে আগে ছিল হ্যাণ্ড রাইটিং তখন হাতে লেখা হতো কিন্তু এখন মানুষ কেউ হাতে লেখে না এখন সব ছাপানো হয়ে বের করে দিচ্ছে প্রিন্টার মেশিনের সাহায্যে তো এই এর কারণে মানুষ অলস প্রকৃতির হয়ে যাচ্ছে এখন মানুষ হাতে লিখতে চায় না এখন সবকিছুটাই আর প্রিন্টার করে বের করে দিচ্ছে পুরো ছাপানো অক্ষরে বেরিয়ে যাচ্ছে হাতে কেউ লিখছে না তো আমার মনে হয় এটা খুবই খারাপ মানুষকে অলস করে দিচ্ছে এই প্রিন্টারটা বেরিয়ে